হুম হ্যালো হ্যাঁ এটা পাওয়া যাবে পুকুর দাস বস্ত্রালয় কী বলছেন বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাইকেরি দরে আমরা দিই এখান থেকে আপনি কতোটা কী নিতে চাইছেন আর কিরম কী নিতে চাইছেন বলুন এবার আমার এখানে হচ্ছে সব কিছু পাওয়া যায় তো আমার এখানে হচ্ছে শাড়ি থেকে কিডস থেকে গার্মেন্টস থেকে সব কিছু পাওয়া যায় আপনি কী কী নিতে চাইছেন বা ক কিরম কী নিতে চাইছেন হ্যাঁ শাড়ির হুম হুম হুম হুম হুম হুম হুম হুম আমার কাছে সেরকম কালেকশান আছে কাতানের উপরে হবে কাতান যদি আপনি হচ্ছে চোদ্দোশো দু হাজারের এরম বিক্রি করেন তাহলে আমি আপানকে এখান থেকে সাতশো ছশো এরম দামে আমি দিতে পারবো তারপর আপনি যদি ঢাকাই নিতে চান ঢাকাইয়ের উপরে আপনার কম দামের আছে বেশি দামের আছে আপনি যদি সাড়ে তিনশো চারশোর যে ঢাকাইটা এখন চলছে ওটা যদি নিতে চান আমি আপনাকে আড়াইশো দিতে পারবো আর একটা দামি যেটা হয় সাতশো বারোশো ওটা যদি নিতে চান সাড়ে চারশো পাঁচশো রেটে দিতে পারবো এবার আপনি কতোটা কী নিতে চাইছেন কিরম কী নিতে চাইছেন আমাকে বললে তাহলে আমি সেই বুঝে আপনাকে হুম হুম হুম হুম হুম হুম পাঞ্জাবির ভালো সেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ছেলেদের পাঞ্জাবির ভালো ভালো কালেকশান আছে আমার কাছে বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে ঠিক আছে আপনি আসুন এক দিন আমার দোকানে এলে সরাসরি সামনা সামনি কথা হবে তখন বলে দেবো হুম ঠিক আছে